এমন এমন একটি বই আ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি সেইটা অনেকে আমাকে পড়তে বলেছিল আমি পড়েছি কিন্তু আমার কাছে পড়ার পর দেখছি আমার কাছে ভালো লাগেনি কেন লাগেনি যে এমন এক মেয়েটা বিধবা হল হয়ে আবার আর একজনের সাথে রয়েছে কিন্তু সে আবার বিবাহিত তো এই জিনিসটা যদি হয় পরবর্তী কালে তাহলে জীবনে ভালো লাগবে কি এগুলো তো একটা শিক্ষার ব্যাপার আছে শিক্ষার ব্যাপার তাহলে এখানে ছেলেমেয়েরা কী শিখলো তো এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি